আপনি সকাল থেকে সারাদিন কী কী করেন এটা একটু বলুন আমি সকালে ঘুম থেকে উঠে আগে জল ভরি তারপর চা করি তারপর সবাইকে খেতে দেওয়া এবং কিছুক্ষণ পরে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করা এবং দুপুরের জন্য রান্নাবান্না করা এবং ঘর মোছা পরিষ্কার করা এসব কিছু এবং বিকেল বেলায় আবার একটু কিছুক্ষণের জন্য জল ভরা এবং জল ভরা হয়ে গেলে সন্ধেবেলার জন্য এই খাবার তৈরি করা এবং আরও বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি